খুচরো বাজার বলতে বোঝায় বাড়ির সামনে ছোটোখাটো বাজার অর্থাৎ ছোটখাটো জিনিসপত্র যেমন কিছুটা চাল ডাল অথবা তেল নুন সামান্য কিছু জিনিসপত্রের জন্য যা ব্যবহার করা হয় সেটা হচ্ছে খুচরো বাজার এই খুচরো বাজারে সাধারণত মুদিখানার বাজার বলা হয় এখান থেকে ছোটোখাটো ঘরোয়া জিনিসপত্র দৈনন্দিন দরকারে আমরা সংগ্রহ করে থাকি এছাড়া সবজি বা মাছের জিনিসের বা মুদিখানার জিনিসের দাম দিন দিন পরিবর্তন হচ্ছে মুদিখানার জিনিসের দাম যেমন চালের দাম তেলের দাম আটার দাম দিন দিন আকাশ ছোঁয়া এছাড়া রয়েছে সবজি সবজির দামও দিন দিন বেড়েই চলেছে এর থেকে অনলাইন শপিং করা বেশ ভালো অনলাইন শপিং এর ক্ষেত্রে কিছু সুবিধা হল এখানে বাড়িতে বসে আমি আমার মনোপছন্দ মতো জিনিস পেয়ে যাই যা আমাকে বাড়িতেই ডেলিভারি করা হয় এবং আমাকে বাজারে গিয়ে সময় ধরে পছন্দ করে জিনিস কিনতে হয় না তাছাড়া ক্যাস ক্যাস অন ডেলিভারি এবং ব্যাঙ্কিং ডেলিভারি ক্যাস অন ডেলিভারি এবং ব্যাঙ্কের দ্বারা ক্যা পেমেন্ট উভয়েরই সুযোগ সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে যেমন ব্যাপারটি হল একটু সময় সাপেক্ষ আবার কোন প্রডাক্ট একবার নিয়ে নেওয়ার পর সেটি ফেরত পাঠানোর জন্য বেশ সময় অপেক্ষা করতে হয় আবার বা সেটি আবার আসার জন্য বেশ সময় অপেক্ষা করতে হয়